আমাদের এখানে পরিবেশ জলবায়ু পরিপ্রেক্ষিতে পর্যটকদের সবচেয়ে সেরা ভ্রমণের সময় শীতকাল কারণ এ শীতকালে আমরা সুন্দরবন এরিয়াতে থাকি এবং এই সুন্দরবন এরিয়াতে শীতকালকালীন যেমন বাঘ কুমির হরিণ এই ধরনের পশু পাখিদের দেখা যায় এবং প্রচুর পাখি আসে বিদেশি পাখি এই সময়তে দেখা যায় এবং গ্রীষ্মকালে পাহাড় ও পাহাড়ি অঞ্চল পর্যটকদের জন্যে সেরা সময় খুব ভালো